হ্যাঁ হ্যালো হ্যাঁ আমার দোকানে বলুন ভালো করে বলব আমার দোকান ও বলছি হিরো সাইকেল আছে আমার দোকানে হ্যাঁ হিরো হিরো সাইকেল আছে নিতে পারেন বাচ্চার বয়স অনুযায়ী তো পড়বে তা ছোটো বড়ো সব ধরনের আছে আপনি নিতে পারেন তা বাচ্চার বয়স কত সেই হিসেবে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা পড়বে এটা আপনি এসে সাইকেল দেখেন তার উপর নির্ভর করবে হ্যাঁ পছন্দের উপর ভালো আছে ক্লাস ওয়ান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার ছেলেরও আছে সাইকেল বাড়িতে আমার একটা ছেলে একটা মেয়ে আর হাসবেন্ড মোট আমরা চারজন আছি মেয়ের বছর দশ বছর চলছে মেয়ে এবার ক্লাস ফোর হ্যাঁ রান্না বান্না হয়ে গেছে সকালে উঠে রান্না করেছি খাওয়া দাওয়া হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ না না না সকাল দশটার মধ্যে রান্না বান্না হয়ে যায় হ্যাঁ দশটার মধ্যে কি আটটার মধ্যে হয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে